শিল্প জীবন অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ শিল্প মানুষকে এগিয়ে চলার জন্য সাহায্য করে এবং শিল্প সম্বন্ধে যদি জানা থাকে তো সেই ক্ষেত্রে সমাজও ও উন্নত হয় এবং শিল্প কেন্দ্র যদি গড়ে তোলা হয় সেই সম্বন্ধে অনেকটা জ্ঞানও হয় শিল্প মানুষকে এগিয়ে চলার জন্য সাহায্য করে এবং শিল্পের মাধ্যমে মানুষ নানা রকম জিনিস সম্বন্ধে জানতে পারে এবং সেখানকার শিল্প থাকলে সেখানকার সমস্যা বা সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায় এসব সম্বন্ধেও জানা যায় এবং শিল্প থাকা জরুরি কারণ সব অঞ্চলে শিল্প থাকলে তাহলে সেই অঞ্চলগুলো কিছুটা উন্নত হবে এবং শিল্প কেন্দ্র তো কাজ করার কাজ করলেও সেখান থেকেও কিছু কিছু ক্ষেত্রে উপকার পাওয়া যায়